আমি যে শ্যাম্পুটা কিনেছি শ্যাম্পুটা অনেক ভালো ব্র্যান্ডেড শ্যাম্পু এবং আমি এটা একজনের কাছ থেকে জেনে তবেই কিনেছিলাম সে বলেছিল শ্যাম্পুটা খুব ভালো আমি ব্যাবহার করে দেখেছি সত্যি শ্যাম্পুটা ভালো চুলটা বেশ সিল্কি শাইনিও হয়ে যায় আর চুলটা অনেকটা লম্বাও হয়ে গিয়েছে আমি মাত্র তিন মাস ব্যাবহার করেছি তাতেই এতটা পার্থক্য দেখতে পেয়েছি শ্যাম্পুটার হাতে নিলে একটা স্মুথি ভাব আসে তাতেই বোঝা যায় যে হ্যাঁ শ্যাম্পুটাতে মধ্যে চুলটা সিল্কি হয়ে যাবে চুলটা কালোও হয়ে গিয়েছে শ্যাম্পুটার দামটা খুব বেশি নয় তাই ভালোও লেগেছে আর শ্যাম্পুটা ব্র্যান্ডেড তাই আরও ভালো